আমার রান্নায় ব্যবহৃত কিছু জিনিস হলো যেমন মিট মশলা এটা সচরাচর ব্যবহার হয় না কিছু কিছু রান্নাতে ব্যবহার করা হয় আর আইসক্রিম আইসক্রিমে যেমন কেশর আমূল বাদাম এসব ব্যবহার করা হয় এগুলো সচরাচর সব জিনিসে ব্যবহার করা হয় না